বলছি আমি সিরাজুল বলছি কে রহিমদা বলছো তো বলছি দাদা একটা সাইকেল লাগবে আর কি তো তোমার দোকানে কী কী সাইকেল আছে একটু বলুন না আচ্ছা তো একটা সাইকেল নিতে হবে আর কি একটা বাইসাইকেল নেবো একটু বলছি কোনটা ভালো হবে একটু বলো না একটা নেবো আর কি

হুম না সে তো জানি এবার মার্কেটে তো আরও সাইকেল চলছে ওই জন্যই আমি মনে কনফিউজ হয়ে যাচ্ছিলাম আর কি যে কোনটা নেবো কোনটা ভালো হবে না ভালো হবে না তো এই আর কি আচ্ছা ও মোটামুটি আমার ওই সাত ছ সাত হাজার টাকার মতো বাজেট আছে বুঝতে পারছো তো কতো কী পড়বে যদি একটু বলো আর কি আচ্ছা সে তো বুঝলুম তা বলছি তাহলে হারকিউলিসটাই নেওয়ার জন্য বলছো তাই তো আর আর কোনও যে সাইকেলগুলো সামনে রিব দেওয়া আছে পেছনে রিব ওরকম টাইপের সাইকেল পাবো তো তোমার কাছে নাকি ঠিক আছে তাহলে আমি ওই দিন যাচ্ছি তাহলে তুমি একটু দেখেশুনে রাখো আমি যাচ্ছি এক দু দিনের মধ্যেই যেয়ে একটা নিয়ে আসবো বুঝলে ঠিক আছে তাহলে রাখছি আজকে হ্যাঁ